আমি এই পেশায় অনেক মজা খুঁজে পাই এই যে মাছ ধরার একটা মজা বা আনন্দ সেই আনন্দটা সবাই পায় না বা সেই মজাটা সবাই উপভোগ করতে পারে না তার মধ্যে একটা মানে টোটালি আলাদা অন্য রকম ফিলিংস রয়েচে যখন পুকুর থেকে বা নদী থেকে ছিপ দিয়ে বঁড়শি দিয়ে মাছ তোলা হয় তার যে একটা মলা মজা সেটা টোটালি আলাদা ধরনের এবং আমি চাই না যে আমার পরবর্তী প্রজন্ম একই পেশায় নিযুক্ত নিযুক্ত থাকুক কারণ এই পেশায় কোনো রোজগার নেই কোনো ইনকাম নেই সেখানে শুধু নিজের থেকে টাকা ব্যয় করতে হয় নিজের টাকা খরচ করে মাছ ধরতে যেতে হয়